আমার এলাকায় কথ্য প্রধান ভাষাগুলি হল বাংলা ইংরেজি ও হিন্দি ভাষা হল সেই সব শব্দ বা বাক্যাংশ যা বাগযন্ত্রের মাধ্যমে উচ্চারিত করা হয় ভাষা বৃহৎ অঞ্চলে ব্যবহৃত হয় উপভাষা হল ভাষা যখন কথ্যভাবে উপকৃতভাবে উচ্চারণ করা হয় তখন তাকে উপভাষা বলে উপভাষা ছোট ছোট অঞ্চলে ব্যবহৃত হয় বিভিন্ন উপভাষাগুলির মধ্যে বাংলার মধ্যে বিভিন্ন উপভাষা হল বরেন্দ্রী রাঢ়ী কামরূপী ও ঝাড়খন্ডী বঙ্গালী ইত্যাদি হিন্দি ভাষাগুলোকেও মাঝে মাঝে উপকৃত করা হয় বিহারিরা যে হিন্দি ভাষা ব্যবহার করে সেগুলো উপকৃত হিন্দি ভাষা বলা হয় ইংরেজি ভাষাগুলোর মধ্যেও উপভাষা রয়েছে ব্রিটিশিয়ান ইংরেজ ইত্যাদিরা নানারকমভাবে তাদের ভাষাগুলিকে বিকৃত করে উপভাষায় ছোট ছোট অঞ্চলে ব্যবহার করে